পশ্চিম বর্ধমানের রেলপথ পরিবহণ খুবই উন্নত মানের আগের তুলনায় সাধারণ মানুষ এখন খুবই কম পয়সার মধ্যেও যাতায়াত করে যেতে পারছে অনেক দূর দূরান্ত পর্যন্ত এখন সাধারণ মানুষের যাতায়াতের জন্য বাস ওলা উবের টোটো অটো অনেক যান পরিবহণ শুরু হয়ে চলাচল করছে এতে সাধারণ মানুষ দশ টাকার থেকে পনেরো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পর্য্যন্ত দিয়ে অনেক দূর যাতায়াত করতে পারছে রেলপথে সাধারণ মানুষের অনেক যেমন সুবিধা হয়েছে রেলের ভাড়া মূল্য যত সম্ভব অনুযায়ী মানুষের যতটা সম্ভব অনুযায়ী মানুষ রেল ভাড়া দিয়ে যাতায়াত করতে পারছে এতে মানুষের সুবিধা হয়েছে আর তার ফলে কিছুটা মানুষের সাশ্রয় হয়েছে যে অনেক দূর দূরান্ত মানুষ যেতে পারছে যেতে সুবিধা উপভোগ করছে এবং আর তারা ইয়ে করছে রেলের ন্যূন্যতম ভাড়া এখন আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং সাধারণ মানুষের পক্ষে খুবই খুবই উন্নত হয়েছে সাধারণ মানুষ এতে অনেকটা সাশ্রয় হয়েছে আর বাসের ভাড়া দিয়ে আমরা অনেক কুড়ি টাকা ভাড়াতেও আমরা অনেক দূর দশ কিলোমিটার পয্যন্ত যেতে পারি এতে সাধারণ মানুষের কোনো অসুবিধা হয় না টোটোতেও যেমন মানুষ সাধারণভাবে যাতায়াত করতে সুবিধা হয় তেমনি রাস্তাঘাটে অনেক বেশি টোটো হয়ে যাওয়ার ফলে কিছুটা মানুষ সাধারণত দুর্ঘটনার শিকার হচ্ছে হয়েছে